আমি বাড়িতে একটি বাগান তৈরি করেছি যে বাগানে রয়েছে নানান রকমের গাছ পালা নানান রকমের সবজির গাছ নানান রকমের ফুলের গাছ অনেক কিছুই রয়েছে সেইসব ফল যে সবজির গাছগুলি লাগিয়েছি সেই সবজির গাছগুলি থেকে আমাদের যে দৈনন্দিন যে বাড়িতে রান্না হয় সেই সবজির গাছ থেকেই সবজি তুলে নিয়ে এসে আমাদের দৈনন্দিনের রান্নার যোগান দেয় ওই গাছগুলি তাছাড়া যে ফুল রয়ে ফুল গাছ লাগিয়েছি আমাদের বাড়িতে যে মন্দির রয়েছে সেই মন্দিরে পুজোর জন্য যে ফুল লাগে সেই ফুল আমাদের বাড়ির গাছ থেকেই তোলা হয় এই দিয়েই আমাদের দেবতার পূজা হয়ে থাকে আমি যখন বাইরে চলে যাই তখন ওই গাছগুলির যত্ন নেয় আমার মা ও বাবা দুজনে মিলে কীভাবে যত্ন নেয় ওই গাছগুলিতে প্রতিদিন তারা জল দেয় সকালে এবং বিকেলে ঘাস যদি হয়ে যায় তাহলে সেই ঘাসগুলিকে তারা উবড়ে দেয় মাটিগুলি যদি খুবই শক্ত হয়ে যায় তাহলে কোনো একটি কোদাল দিয়ে মাটিগুলিকে একটু করে খুঁড়ে গাছের গোড়ায় মাটি দিয়ে দেয় এইভাবেই গাছগুলির তারা যত্ন নেয়